পশ্চিমবঙ্গে বিনোদন শিল্প এই অঞ্চলে অর্থনীতি সমাজে ভীষণভাবে অবদান রেখেছে এবং এই বিনোদন শিল্প যেমন হচ্ছে খবরের কাগজ থেকে আমরা আগে অনেক খবর জানতে পারতাম কিন্তু এখন মিডিয়া বা সাংবাদিক এসে যাওয়ায় তারা বিভিন্ন জায়গার খবর বিভিন্ন বিনোদনের মাধ্যমে আমরা সমস্ত দেশের খবর কোথায় গান নাচ চলচ্চিত্র এবং পর্যটন কেন্দ্রের খবর দেখতে পাচ্ছি একে এই বাংলা চলচ্চিত্র ও গান নাচের ফ্রম পর্যটন ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাতা আকৃষ্ট করেছে এবং মিডিয়া ও শিল্প আর্থসামাজিকেরও উন্নয়ন করেছে যেমন অনেক মানুষ নাচ এবং গানের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহন করে তারা অনেক ক্ষেত্রে গান এবং নাচ করে বিভিন্ন মানুষকে পরিচালনা দেন তারা এই করেও তাদের নিজেদের জীবিকা নির্বাহ করতে পেরেছেন এবং তারা সেই জীবিকা নির্বাহন করার ফলে তারা অর্থও পাচ্ছে